ধর্ম সাথে পবিত্র গ্রন্থর প্রতীক অবশ্যই আছে ধর্ম হচ্ছে একটা পবিত্র জিনিস যেটা মুসলিমরা আর কি খুব পবিত্র হয়ে নামাজ রোজা বা দৈনন্দিন জীবনে সব সময় পবিত্র থাকে তার কারণ ধর্ম একটাই শিক্ষা দেয় আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করুন তো কোরআন ও তীর্থস্থানে খোদাই করা পবিত্র গ্রন্থ মুসলিমদের একটাই পবিত্র গ্রন্থ বা যেখান থেকে আর কি শিক্ষা পায় তো সেটা হচ্ছে কোরআন তো আর পবিত্র গ্রন্থ বিভিন্ন দেবতা ও দেবীর ভাস্কর্য বলতে আর কি হিন্দুদের যেটা মূল গ্রন্থ হচ্ছে সেটা হচ্ছে রামায়ণ বই বা আরও কিছু অনেক বই আছে মহাভারত তো এগুলো থেকে আর কি শিক্ষা পাওয়া যায় তো সবারই ধর্ম সবারই মানে আর কি বই সবারই কাছে পবিত্র তো ধর্ম এটাই শেখায় যে সবাই আপনি পবিত্রভাবে জীবনযাপন করাটাই উচিত আর কি